ঋতু বলছো ঋতু বলতে আমার দুটো ঋতু পছন্দ এক বর্ষা এক শীত বর্ষা বলতে বর্ষাকাল আমার পুরী যেতে খুব ভালো লাগে পুরী দীঘা দুটো জায়গাই ভালো লাগে বর্ষার সমায় সমুদ্রে গিয়ে ঢেউ খেতে খুব সুন্দর মানে ঢেউ মানে খুব খুব আনন্দ অনেকে ছাতা নিয়ে ঘুরছে ছাতা লাগে না বর্ষাকালে আবার ছাতা কেন সমুদ্রে সান করতে যাবো ছাতা নিয়ে কী করবে সমুদ্রে ঢেউ খাচ্ছি বন্ধুরা আচে সবাই ঢেউ খেতে খেতে আমরা অনেক দূরে চলে যাচ্ছি আবার পুলিশরা লাঠি নিয়ে তাড়া করছে আবার চলে আসছি আবার ঢেউ খাচ্ছি স্পিড বোট চড়ছি খুব সুন্দর লেগেছে খুব সুন্দর মানে আশা করি হেবি হেবি পুর মাছ ভাজা খাচ্ছি ঠিক আছে ডাব খাচ্ছি অনেক কিছুই ওখানে কিনছি খাচ্ছি আমরা খুব ভালো লাগছে ওই মাছ ভাজা পুরীর সমুদ্রের ধারে মাচ কেটে দিচ্ছে জ্যান্ত মাছ ভেজে খাচ্চি আর পুরীর মন্দিরে গিয়েছিলাম সাইট সিন ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছি পুরীর আশে পাশে এদিক সেদিক সাইট সিন প্রচুর আছে ভালো লেগেছে পুরী বর্ষাকালে খুব সুন্দর লেগেছে আর দীঘায় গিয়েছি দীঘায় শুধু ঢেউ খেতে গিয়েছিলাম আর কোনো সাইট সিন অতোটা ঘুরি নি মোহনা আছে দীঘায় মোহনায় মাছ কিনেছি মাছ কিনে ভেজে খেয়েছি ওখানেই কেটে দিয়েছে সবাই খুব ভালো লেগেছে দীঘার ডেউও খুব সুন্দর পুরীর ঢেউও খুব ভালো একদম হেবি লেগেছে আর ব শীতকাল বলতে শীতকাল বলতে দার্জিলিং দার্জিলিংয়ে গেলাম প্রথম দিন গিয়েছি দার্জিলিংয়ে এবার ভোরবেলা ঘুরতে বেরিয়েছি প্রথম গিয়েছি চা বাগানে চা বাগানে চা বাগানে গিয়ে খুব সুন্দর লেগেছে অনেক চা বাগান ঘুরেছি ওখানে আরো সাইট সিন আছে আরো খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘায় গিয়েছি সূর্যটা দেখতে আরো খুব ভালো লেগেছে সকালবেলা এবং ফার্স্ট সকালবেলা আর ওই পাহাড়ের সরু সরু রাস্তা কি সুন্দর গাড়ি যাচ্ছে ফটো তুলছি সেলফি তুলছি বন্ধুরা আছি খুব ইনজয় করেছি খুব ইনজয় হেভি লেগেছে হেভি খুব সুন্দর দার্জিলিংও ভালো একদম ভালো জায়গা ওখানে নদী আছে ছোটো একদম খুব সুন্দর লেগেছে ওইগুলো দেখতে সাইট সিনগুলো